আমি যখন লোকের বাগান দেখি বাগানে অনেক ফুল ফলের গাছ ছিলো তাদের দেখে আমারও মনে হতো যে আমি এ বছর একটা বাগান করব আমাদের ওই এখানে এসে একটি ছোট বাড়ি করেছিলাম বাড়ি করার পরও পেছন দিকে অনেকটা জায়গা রেখেছিলাম সেই জায়গাতে আমি একটি বাগান করেছিলাম আষাঢ় মাসে রথের সময় বা রথের মেলা থেকে আমি অনেকগুলি ফুল ফলের গাছ এবং কিছু গাছ কিনে এনেছিলাম যেই গাছগুলিকে আমি বাগানে খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম এবং প্রথমে আমি মাটি তৈরি করেছিলাম তৈরি করার পর গাছগুলিকে আমি লাগিয়েছিলাম গাছগুলি লাগানোর পর আমি গাছগুলিকে প্রতিনিয়ত জল দিই যেমন কিছু চন্দন গাছ দুটো চন্দন গাছ এনে লাগিয়েছিলাম একটা লাল চন্দন একটা সাদা চন্দন এছাড়াও একটি আম গাছ একটি কাঁঠাল গাছ একটি কাগজি লেবুর গাছ একটি সুপারি গাছ এবং সামনেটায় আরেকটু ফাঁকা ছিল সে ফাঁকাটাতে আমি কিছু শাকপালা বুনেছিলাম এবং দুটি লঙ্কার পুয়াও লাগিয়েছিলাম সেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে আমি যখন লোককে বাগান থেকে বিভিন্ন রকম সবজি তুলতে দেখি তখন আমার খুব ভালো লাগে যে আমার গাছগুলোও কবে বড়ো হবে এবং নানা ধরণের ফুল ফল হবে এইভাবেই আমি কিছু ফুলরও গাছ লাগিয়েছিলাম কেননা ফুল আমাদের প্রতিনিয়ত পূজার কাজে লাগে তাই আমি অন্যের বাগান দেখে বা এ বছর আমার জায়গা অনেকটা থাকার কারণে আমি কিন্তু একটি বাগান শুরু করেছিলাম আষাঢ় মাসে রথের মেলায় অনেক কিছু গাছ কিনে এনে বাগানে লাগিয়েছিলাম